আপনি কি আপনার রাজ্য দেশের বাইরে ভ্রমণ করেছেন হ্যাঁ আমি আমার রাজ্য দেশের বাইরে ভ্রমণ করেছি এবং একবার নয় বহুবার করেছি পাঁচ ছ বার করেছি এবং আপনার ভ্রমণের উদ্দেশ্য কী ছিল আমার ভ্রমণের উদ্দেশ্য ছিল অ্যা অনেকগুলাই তার মধ্যে উদ্দেশ্য হল আমি একটু অন্য দেশকে ভালোভাবে দেখতে চাই অন্য দেশের সাথে ভালোভাবে পরিচিত হতে চাই যাতে সব কিছু বুঝে সব কিছু বুঝে সুঝে চলতে পারি আমি তাই জন্য এবং আমার অন্য দেশকে দেখার খুবই উৎসাহ জেগে ছিল তখন তাই জন্য আমি এটাও আমার একটা উদ্দেশ্য এবং সেখানে সেখানে ভ্রমণ করে বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজন যারা গিয়েছিলো তাদের সাথে মজা করাটাও আমার এক উদ্দেশ্য ছিল কিন্তু সবযেয়ে মূল উদ্দেশ্য ছিল সেখানে খাবার দাবার খেয়ে মজা মস্তি করে স্নান টান করার টাইমে যে মজা হয় এবং সেখানে কিছু আমাদের আত্মীয়স্বজন গেছিল আত্মীয়স্বজনদের সাথে কোনো দিন মানে অনেক দিন বহু দিন আগে দেখা হয়েছিলো পাঁচ ছ বছর আগে তাই এই ভ্রমণের মাধ্যমে আমাদের পরিচওটা একটু গাঢ় বা ভালো সম্পর্ক হয়ে গেছিলো তাই সেই জন্য আমি ভ্রমণের আয়োজন করেছিলাম আর এটাই আমার মূল উদ্দেশ্য ছিল